মহাভারত বইটা খুব বিখ্যাত এর কারণে মহাভারত থেকে সব কিছু জানা যায় অনেক মানুষ আমাকে মহাভারত কেনার জন্যে বলছে কিন্তু আমি মহাভারতকে কিনে দেখলাম মহাভারত সংস্কৃতেই উচ্চারণ করা আছে কিন্তু আমার উচ্চারণ না করতে পারার জন্য আমি মহাভারত বইটা পছন্দ করছি না